খেলার মাধ্যমে মানুষের শরীর স্বাস্থ্যও ভালো থাকে মানসিক স্বাস্থ্যও ভালো থাকে তারা তাদের এই খেলার মাধ্যমে তাদের তারা তাদের দক্ষতা দেখিয়ে থাকে এবং তারা সেই দক্ষতা নিয়ে এগিয়ে যেতে থাকে যে সমস্ত ইন্টারন্যাশানাল খেলা হয়ে থাকে বিভিন্ন ধরনের সেখানে মানুষ তাদের দক্ষতার দ্বারা অংশগ্রহণ করে এবং তারা সেখানে উত্তীর্ণ হয় এবং সেই ইন্টারন্যাশানাল খেলাগুলির মাধ্যমে উত্তীর্ণ হয়ে তারা নিজেদের দেশকে সসন্মানিত করে থাকে সাধারণত এই ইন্টারন্যাশানাল খেলাগুলিতে দক্ষতা ছাড়া অংশগ্রহণ করা যায় না ওইজন্য খেলার মাধ্যমে অনেক পরিমাণে দক্ষতা লাগে সেই কারণে তারা এই খেলাগুলিতে অংশগ্রহণ করে থাকে এই খেলাগুলির মাধ্যমে তারা দেশকে অনেক এগিয়ে নিয়ে যায় এবং বিভিন্ন ধরনের পুরস্কার পেয়ে থাকে গোল্ড পেয়ে থাকে সিলভার পেয়ে থাকে